আপনি আমাকে বাড়ি থেকে শপিং মল অব্দি নিয়ে এলেন এবং তার ভাড়া দাঁড়িয়েছে তিনশো পঁয়তাল্লিশ টাকা এবারে তিনশো পঁয়তাল্লিশ টাকা আমার কাছে ক্যাশ নেই তো আমি মোবাইলে অ্যাপের মাধ্যমে গুগল পে বা ফোন পে এর মাধ্যমে আমি কি বা পেটিএমের মাধ্যমে কি আপনাকে আমার তিনশো পঁয়তাল্লিশ টাকাটি দেওয়া যাবে যদি দেওয়া যায় তাহলে আমার খুব সমস্যার সমাধান হয় কারণ আমার হাতে এক টাকাও ক্যাশ নেই